রাজ বিরিয়ানি থেকে বলছেন হ্যাঁ আপনাকে সুইগি থেকে আপনাদের দোকানের নাম্বারটা আমি পেলাম আমার এই আসছে বুধবার পঞ্চাশ প্যাকেট মতোন বিরিয়ানি লাগবে মটন বিরিয়ানি হ্যাঁ হয়ে যাবে না আর সাথে আপনাদের ইয়ে চিকেন চিকেনের কী আইটেম আছে আপনাদের হ্যাঁ চিলি চিকেন চিকেন কোর্মা এসব তাই তো ওগুলো কতো করে পড়ছে আড়াইশো টাকা দু পিস ঠিক আছে অসুবিধা নেই আপনি তাহলে এক কাজ করুন পঞ্চাশ প্যাকেট মটন বিরিয়ানি আর চল্লিশ প্লেটে আপনি ওটা দিয়ে দিয়েন মটন কোর্মাটা ঠিক আছে সরি সরি চিকেন কোর্মাটা ওইটা দিয়ে দিয়েন হ্যাঁ হয়ে যাবে না কালকের মধ্যে কালকে বুধবারের মধ্যে হয়ে যাবে না ওকে ওকে আচ্ছা আমার কিন্তু সাতটার মধ্যে লাগবে আচ্ছা আপনারা তো হোম ডেলিভারি তো আছেই সুইগির তো আপনারা সাতটার মধ্যেই কিন্তু কনফার্ম দিতে হবে হয়ে যাবে তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ক্যাশটা মানে ক্যাশে নেবেন না অনলাইনে আপনাদের কি ব্যবস্তা আছে দুটোই আছে ও ঠিক আছে তা আচ্ছা ঠিক আছে আমি অনলাইনে পে করে দেবো ঠিক আছে আচ্ছা যে আসবে তাকেই তো পে করে দেবো নাকি ঠিক আছে ঠিক আছে ওকে ওকে সাথে আপনি ওই স্যালাডগুলো দিয়েন কিন্তু আর হ্যাঁ ওই ইয়ে কী বলে ঠিকঠাক মতোন দিয়েন কিন্তু মানে পঞ্চাশ প্যাকেট নিচ্ছি তো যেন মানে ঠিক মতো পিসগুলো দেখবেন কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনাদের এতোগুলো অর্ডার করলাম তো কিছু ছাড় তো পাওয়া যাবে নাকি হ্যাঁ পুরোটা তো না না না না একটু কম করুন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তালে ওই কথাই রইলো হ্যাঁ বুধবার কিন্তু সাতটার মধ্যে দিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে রাখলাম দাদা